আমাদের রাজ্যতে বাংলা ভাষা অনেকটা মাহাত্ম্য রাখে আমাদের দেশ বাঙাল এদিকের লোকে বাংলা বলতে পছন্দ করে এদিকে লোকে বেশিরভাগ লোকে বাংলাই বোঝে এবং শুধু বাংলাই বলতে পারে অনেক লোকে এদিকে লোকে হিন্দির থেকে বেশি বাংলা বলে ইংলিশ থেকে বেশি বাংলা বলে তাই জন্যে এদিকে শিক্ষা ব্যবস্থায় সব জায়গায় বাংলাটাকে শেখানো হয় সব স্কুলে চাহে ওটা ইংলিশ মিডিয়াম হোক বা সেটা বাংলা মিডিয়াম বা সেটা হিন্দি মিডিয়াম বাংলা সাবজেক্টটাকে রাখা হয়েছে ফলে বাচ্চাদেরকে বাংলাটাকে যতো শেখানো যেতে পারে বাংলায় কথা বলতে পারে এই জায়গাতে লোকে বেশিরভাগ বাংলাই বোঝে তাই জন্য ওই জিনিসটা করা অনেকটাই অবশ্য ছিলো দরকার ছিলো নাহলে লোকে বলতে পারতো না কথা আজকালকার দিনে বাংলা এই জায়গাটা থাকার জন্যে বা ব্যবস্থা থাকার জন্যে খুবই ইম্পরটেন্ট বা খুবই দরকার